স্টার রেস্তেরাঁ বলছেন আমি ওখানে খাবার অর্ডার করেছিলাম পিৎজা অর্ডার করেছিলাম তো সেখানে পেমেন্ট হয়েছে কি না ওটা জানার জন্যই আমি ফোন করেছি তা আমার এখান থেকে তো ফোন পেতে টাকা কেটেছে এখানে টাকা তো কেটে নিয়েছে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না সেই জন্যই আমি ফোন করেছি অনেকগুলো টাকার ব্যাপার তার জন্যই জানার জন্য শিওর হওয়ার জন্য আমি ফোন করেছি যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি না